আমি স্বাদবাহার রেস্টুরেন্ট থেকে তিন প্লেট বিরিয়ানি তিন প্লেট মোমো এবং তিন প্লেট চাওমিন অর্ডার করতে চাই আমার ঠিকানা প্রসাদপুর পোস্ট করাসিয়া পিন নম্বর বাহাত্তর বারো শূন্য এক তো আপনাদের এই খাবারের ওপর কি কোনো ছাড় রয়েছে